আমরা সংবাদপত্রের সাহায্য নিয়ে থাকি আমরা যে কোনো দোকান নতুন দোকান কাপড় দোকান খুললাম সব মানুষগুলোকে জানানোর জন্যে সংবাদপত্রকে ডেকে সেই সংবাদপত্র আমাদের ভিডিও রেকর্ডিং করে এবং দোকানের ঠিকানা রেকর্ডিং করে সংবাদপত্রে টিভিতে দেখানো হচ্ছে যাতে ব্যবসা আমাদের আরো উন্নত কৃষিকাজের জন্য ওষুধপত্র নতুন নিত্যনতুন ওষুধ বেরোচ্ছে যারজন্য সংবাদপত্র সেই ওষুধগুলোকে ক্যাপচার করে নিজেদের চ্যানেলে আপলোড করে মানুষদিকে দেখানোর সাহায্য করছে ক্ষুদ্রশিল্পকেও বড়ো বড়ো শিল্প হিসাবে আমাদের সংবাদপত্র আমাদিকে অনেকটা দেখাতে সাহায্য করছে যেমন ঠাকুর গড়া ঠাকুর গড়া অনেকটাই শিল্প শিল্পক্ষেত্রে আমাদের সংবাদপত্র অনেকটাই সাহায্য করছে আর্থিক পরামর্শও তারা দিয়েছেন দেওয়ার কোনো বিভাগই নেই কোনো বিভাগ তারা করেননি পত্রিকাও তারা ছাপাচ্ছেন পোগ্রামে প্রোগ্রামে আছে হ্যাঁ পোগ্রামেও আছে ঠাকুর গড়ার পত্রিকা পোগ্রামেও রাখা আছে এহা তাই এ এরকম জায়গায় ঠাকুর গড়া হচ্ছে সেই জায়াগার ঠিকানা এবং লোকেশান অ্যাড করে সংবাদপত্র এবং পোগ্রাম সেখানে দেখানো হচ্ছে এবং পত্রিকাও সেখানে সেই জায়গায় ছাপানো হয়ে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে এভাবে সংবাদপত্র আমাদের ব্যবসায় অনেকটা সাহায্য করছে